আমার সবচেয়ে প্রিয় খাবার হলো চিকেন চিকেনের যে কোনো ধরনের খাবার আমি পছন্দ করি আমি ছাগল মাংস খাই না তাই আমি মুরগির মাংস যে কোনো ধরনের মুরগির মাংস আমি খেতে খুব ভালোবাসি সে স্মোক চিকেনই হোক বা চিকেন কষাই হোক চিলি চিকেনই হোক যে কোনো খাবার আমার সবথেকে ঘরের তৈরি যে স্মোক চিকেন হয় যেটা আমরা ঘরোয়া পদ্ধতিতে বানাই সেটাকে আমার খেতে খুব ভালো লাগে সেটা আমি কিন্তু আমার স্বামীর কাছ থেকে প্রথম শিখেছিলাম তিনি দেখিয়েছিলেন যে চিকেনকে ভালো করে কিনে আনার পর ধুয়ে নুন হলুদ মাখাতে হয় মাখিয়ে একটু টক দই বা কাগজি লেবুর রস মাখিয়ে অনেক্ষণ এ আধ ঘন্টার মতন ঢাকা দিয়ে রাখতে হয় ঢাকা দিয়ে রাখার পর এর পিঁয়াজ আদা রসুন সবকে শিল নোড়াতে ভালো করে পিনো করে বেটে সেটারও একটু একটু নিয়ে প্রায় মাংসর সঙ্গে মাখিয়ে দিই কিছুক্ষণ মাখিয়ে রাখার পর তারপর মাংসটাকে নিয়ে আমরা কড়াই বা হাঁড়িয়ে ভালো করে কষাই কষিয়ে নেওয়ার পর সেটাকে আমরা যখন দেখি যে ওটা হয়ে এসেছে তখন হালকা একটু জল দিয়ে সেটা সেদ্ধ করে নিই সেদ্ধ হয়ে গেলে সেইগুলোকে আমরা শিকের মধ্যে দিয়ে বা সেইগুলো যখন হয়ে আসছে দেখতে পারছি তখন আমরা ওটা আর একটু ভালো করে কষিয়ে বা একটু নাড়াচাড়া করে নামিয়ে রাখি নামিয়ে রাখার পর আমি একটা কয়লাকে আগুনে পুড়িয়ে নিই অনেকক্ষণ ধরে দুটো তিনটে কয়লাকে সেই কয়লাগুলোকে পুড়িয়ে রাখার পর সেই কয়লাগুলোকে একটা কোনো পাত্রে দিয়ে আমি সেই মাংসের হাঁড়ির মধ্যে বসিয়ে দিই এবং একটু ঘি দিয়ে সেটা আমি অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিই ঠিক ঢাকা দিয়ে অনেকক্ষণ রাখার পর যে গন্ধটা বের হয় সেটা কিন্তু গন্ধটা খুব পছন্দের এবং এর ফলে ওই চিকেনটা বেশ খুব খেতেও খুব ভালো লাগে তাই আমার ওই চিকেনের ওই ধরনের রান্নার রেসিপিটা আমার খুব ভালো লাগে